আমি সমুদ্রে বা নদীতে প্রতিদিন সময় কাট কাটাই না মাছ ধরি না আমি আমার বাড়ির পুকুরে মাছ ধরি এবং সেটা ধরার আগে একটা বড়শি তাতে আটা মাখিয়ে বড়শির মাথায় দিয়ে পুকুরে ফেলে দিলে মাছ বড় মাছ ছোট মাছ সবরকম মাছ ওঠে আর আগ জাল দিয়ে মানে পুকুরে জাল ফেলে মাছ ধরা হয় তাতে অনেক মাছ ওঠে একসঙ্গে অনেক মাছ ওঠে একটু খাবার দিয়ে জাল ফেললে অনেক মাছ ওঠে আর বড়শি দিয়ে একটা একটা করে মাছ ধরা হয় আর নদী সমুদ্রে তো মাছ ধরা হয় না কারণ নদী সমুদ্রেতে আমরা যাই না মাছ ধরতে আমরা পুকুরে সাধারণত মানুষ যেরকম পুকুরে মাছ ধরে আমরাও সেরকম পুকুরে মাছ ধরি